হুম হ্যাঁ আমার একটা হাতের কানের ওই আংটি এই সমস্ত জিনিসগুলি আমার লাগবে তা এই সমস্ত জিনিসপত্রের দামটা ওই সোনার দাম টাম কীরম কি হতে পারে

আমি যাবো তা সে আরও জিনিসপত্র নিতে হবে অনেক কিছুটা দাম টাম একটু ওই একই দামে চলবে না একটু বেশি কম হবে ঠিক আছে আমি একটু দেখি আর কী কী নিতে পারি একটু চিন্তাধারা করে নেই নি তারপরে যাচ্ছি যেয়ে বলছি কী কী নিতে হবে